আমি শেয়ার বাজার সম্পর্কে সচেতন আমি শেয়ার বাজার ওঠা নামা এবং বর্তমান বাজার সম্পর্কে মনে করি যে জিনিসপত্রের দাম ওঠা নামা করে ডিজিটাল অ্যাপ ভারতের ট্রেডিং পরিবর্তন করেছে কারণ আগে জিনিসপত্র নিলে ক্যাশ দিতে হতো এখন অনলাইন পেমেন্ট হচ্ছে শেয়ার বাজার সম্পর্কে এটা অবশ্যই ঝুঁকিপর্ণ ম ঝুঁকিপূর্ণভাবে মনে হয়